আমি একবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম নার্সিং কলেজ দেখার জন্য তো সেখানে গিয়েছিলাম বেশ কিছুদিন ছিলাম বেশ কিছুদিন বলতে ওই পাঁচ ছদিন ছিলাম তো তাও জায়গাটাকে এতো ভালো ভাবে চিন চিনিনি জান জানিনা কোথায় কী আসে বা যায় এইসব কিছু তো তখন একবার আমরা আমি আর আমার একজন ফ্রেন্ড আমরা দুজনেই নতুন তো আমরা দুজন মিলেই বেরিয়েছিলাম জাস্ট একটু দেখার জন্য আসে পাশটা তো তখন একজন বললো এসে যে সামনে এক জায়গায় মার্কেট আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে মার্কেট বা বাজার কোথায় আছে তো সে বললো যে একটু আগে গিয়ে তুমি দেখতে পাবে যে মার্কেট আছে বা বাজার আছে তো আমরা আগে আগে আগে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি আমাদের মাই মনে আছে যে আমাদের পেছনে যেতে হবে বাট কিন্তু তাও আমরা আগে এগিয়ে যাচ্ছি কি বাজারটা দেখে আজ ফিরবো তো অনেকটা চলে গেছি নিয়ে আম এখন তো অনেক প্রযুক্তি উন্নত হয়েছে তাই আমরা গুগ ফেরার সময় আর বুঝতে পারছি না যে কোনদিকে যাবো তখন আমরা গুগলে সার্চ করলাম কিন্তু গুগল দেখাচ্ছে যেভাবে সেভাবে যাচ্ছি বাট কিন্তু তাও খুঁজে পাচ্ছি না তারপর অনেকটা রাত হয়ে যাওয়ার পর অনেকজনকে জিজ্ঞেস করার পর এদিক ওদিক করে কোনোমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসছিলাম এই কিছুদিন আগেই আমার সাথে এই ঘটনাটা ঘটেছিলো তাই সেটাই আমি আজ বললাম